দৌড়ানো জিনিসটাই ভালো হাঁটাচলা বা দৌড়ানো ভালো ছোটোবেলায় হাঁ মানে দৌড়াতাম এখন বয়স হয়ে গেছে কি দৌড়ানো একটু মট মোটামুটি জোরে হাঁটা আর য যখন গরম থাকে তখন ভোরবেলা হাঁটতে যাই বা সূর্য ডুবে গেলে বিকালে যাই আর যখন বৃষ্টি হয় তো বৃষ্টির সময় হাঁটা যায় না যখন বৃষ্টি থেমে যায় একটু মিনিট দশ পনেরো হয়তো হেঁটে এলাম তারপর বৃষ্টি এলে আবার যে দাঁড়াই আবার হাঁটতে হাঁটতে চলে আসি এই এইভাবে দিন আর শ শীতকালে হয়তো একটু তাড়াতাড়ি যেতে পারি না ঠান্ডা তো একটু বেলা হলে রোদ হলে একটু হয়তো যাই বা সূর্য ডোবার আগে একটু হেঁটে এলাম ঠান্ডা লাগবে বলে গরমকালে তো বিকালে যাই আর গরমকালের দিকে গরমকালে ভোরবেলা যাই হাঁটতে ছুটতে ওই ছোটাছুটি মানে হাঁটাহাঁটি বয়স হয়ে গেছে আর ছোটা যায় হাঁটা এই আর কি